আমার যে কোনো পাঁচটি তারিখ হলো যেগুলো আমার মনে আছে তেসরা মে উন্নিশশো সাতানব্বই সাল একুশে জানুয়ারি উন্নিশশো আশি সাল পনেরোই জুন উন্নিশশো তেষট্টি সাল বারোই আগস্ট আঠেরোশো ছিয়াশি সাল তেরোই জান ফেব্রুয়ারি উন্নিশশো নিরানব্বই সাল